পুরুলিয়া জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ হলো ছৌ নৃত্য ছৌ নৃত্য হলো জনপ্রিয় এক বিনোদনমূলক কার্যকলাপ বিনোদন এই বিনোদনমূলক কার্যকলাপের বিকল্প হলো যেমন ধরো পুরুলিয়ায় রয়েছে বাদল পালের গান যা প্রচলিত ভাষায় শোনানো হয় তাছাড়া রয়েছে আমাদের কাছাকাছি কিছু সিনেমার হল রয়েছে সিনেম্যাটিক এস ভি এফ সিনেম্যাটিক হল খেলাধুলার সুবিধা রয়েছে এম এস ময়দান পার্ক রয়েছে সুভাষ পার্ক পুরুলিয়ার সুভাষ পার্ক হলো এমন এক জায়গা যেখানে বিনা অর্থে প্রবেশ নিষেধ পুরোপুরি দশ টাকা প্রবেশ নেবে তবেই ভেতরে ঢুকতে দেবে এখানে পুরুলিয়ায় রয়েছে আরও এক দৃষ্টি আকর্ষণীয় পাহাড় অযোধ্যার পাহাড় এই পাহাড় উঠতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে